আমাদের এখানে আছে বলতে বিখ্যাত একটি ধর্মীয় স্থান আছে সেটা হচ্ছে ইস্কনের মন্দির এই মন্দিরটায় ঢুকলে মনে হয় যেমন আমি কোথায় যেন চলে এসেছি মন্দিরটা এতো সুন্দর এবং এতো ভালো যে কারণে মন্দিরটায় ঢুকলেই মনে হয় আমি যেমন এখানে একটি অমরত্ব লাভ করেছি এবং মন্দিরের ভিতরে এ সমস্ত জাতির লোক আছে মন্দিরটা এতো সুন্দর এবং এতো অমায়িক দৃশ্য দেখা যায় মন্দিরটার ভিতর ঢুকলে যেমন নিজের জীবনটা সার্থক হয় এবং অনেক দেশের অনেক ধরনের লোক আছে এই মন্দিরটায় এবং এই মন্দিরটা গেলে এ শিতকালেই গেলে বেশি পর্যটক পাওয়া যায় এই মন্দিরে তাই এ শীতকালেই যাওয়া হয় এই মন্দির এ শীতের সেই সকালবেলার ঠান্ডা ঠান্ডা ওয়েদার এবং একটু বেলা করে একটু হালকা ঠান্ডা ওয়েদারে খুব সুন্দর লাগে এই মন্দিরের ভেতরে কিন্তু এই মন্দিরটা যেতে আমাদেরকে একটু টাইম লাগে তবুও আমরা সেইটা কোনো কাজ থাকলেও এই শীতকালে আমরা যেতে বিরাট পছন্দ করি এই মন্দির